যখন আমি কোনো পার্ক বলে না কোনো পার্কে যে কোনো জায়গায় যদি দেখি আবর্জনাগুলোকে পরিষ্কার করা হয় না সেগুলো পড়ছে তো আমি অবশ্যই রিপোর্ট করার সিদ্ধান্ত নেব আমি অবশ্যই বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আমি কল করবো এবং বলব যে আপনারা অবশ্যই ব্যবস্থা করুন কারণ এতে মানুষের আশপাশের পরিবেশ দূষণ হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে বিভিন্ন ধরনের ভাইরাস হতে পারে তো অবশ্যই মা উইকে একবার তো ও সব সমময় আমাদের রাস্তাঘাট সব সময় ড্রেন বা সব কিছুই পরিষ্কার করা অবশ্যই দরকার উইকে একদিন তো অবশ্যই আমি এটা কর্তৃপক্ষকে স্থানীয় বর্জ্য ব্যবস্থা কর্তৃপক্ষকে কল করবো এবং বলবো যেন তারা অবশ্যই এটার ডিসিশান নেন এবং এটিকে সমস্যা যেন সমাধান করে কারণ প্রত্যেকটা মানুষের এটাকে নিয়ে সমস্যা হতে পারে দুর্গন্ধ ছড়াবে মানুষ সেখান থেকে যেতে পারবে না পার্কে বিভিন্ন বাচ্চারাও যায় খেলতে ঘুরতে তো তাদের বাচ্চাদেরও পক্ষে খুব ক্ষতিকারক তো আমি অবশ্যই বলবো যেন পদক্ষেপ নেওয়া অনুরোধ করছি যেন তারা এটির ব্যবস্থাও অবশ্যই করে